আমি দু ঘন্টা আগে সি টু রেস্তোরাঁ থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম পূর্ব বর্ধমানে বাজেপ্রতাপপুর এলাকায় এখনো আমার খাবার আসতে দেরি হচ্ছে কেন তার কারণ আমি জানতে চাই